আমাদের সংস্কৃতিতে মহিলাদের মাসিক যে ভাবে চিকিৎসা করা হয় সেটা হচ্ছে যখন মাসিক হয় মহিলাদের তারা তখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যদি তাদের শরীরের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তখন তারা ডাক্তারের কাছে যায় চিকিৎসকের কাছে যায় এ ছাড়াও মহিলা যারা ডাক্তার থাকে এই সব অসুস্থতা দেখার জন্য তো সেখানে যায় গিয়ে নিজেকে চিকিৎসা করায় সুস্থ করায় এবং এই ভাবেই তারা আমাদের সংস্কৃতিতে চলে